হ্যাঁ গ্রামে আমাদের একবার তীব্র জলের ঘাটতি এবং খার হয়েছিল সেখানে কোথাও জল পাওয়া যাচ্ছিল না কিন্তু আমরা দূর থেকে জল আনছিলাম সরকারের দরুন আমরা একটা টিউবয়েল পেয়েছিলাম কিন্তু তবুও সেখান থেকে জলের কোনো পাচ্ছিলাম না সেজন্য অনেকই কষ্ট হয়েছিল সেদিন